আমি কাল বিকেলে আকাশ সরোবর থেকে দুই প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটির পরিমাণ খুবই ভালো দিয়েছিল এবং পরিষেবা ঠিক ছিল আর সময় মতো খাবার দিয়েও গেছিল যদিও বা বিরিয়ানির মাংস বড়ো দিয়েছিল কিন্তু মাংসটা মনে হয় টাটকা ছিল না তাছাড়া আলুও নরম ছিল এবং ডিমও দেওয়া হয় নি